জোম্যাটো অ্যাপে আমি আমার বাড়ির জন্য তিন প্লেট বিরিয়ানি এক প্লেট চিলি চিকেন ও এক প্লেট চাওমিন অর্ডার করেছিলাম এবং আমার সময় দেওয়া ডেলিভারির সময় দেওয়া ছিল রাত্রি দশটা কিন্তু দেরি হচ্ছে দেখে আমি তাদেরকে ফোন করে জানতে চাই যে কখন তারা ডেলিভারি দিয়ে যাবে এবং ডেলিভারির সময় অনুযায়ী বাড়ির ঠিকানাও তাদেরকে দিয়ে দিই